আমার কাছে একটি স্কুল ব্যাগ আছে যেটি আমি অনলাইনে অর্ডার করেছিলাম আমি আগে দোকানে গিয়েছিলাম গিয়ে সেইখানে দেখলাম দেখছি যে দামটা অনেক বেশি আমি ভাবলাম অনলাইনে কিনলে হয়তো দামটা কম হবে জিনিসটা ভালো হবে দিয়ে আমি অনলাইনে অর্ডার করলাম দিয়ে ভাবলাম হয়তো জিনিসটা কেমন আসবে অর্ডার তো দিয়ে দিয়েছি এখন দামটাও কম জিনিসটাও দেখতে খুব সুন্দর লাগছিল অর্ডার দিয়ে দিয়েছি দিয়ে অর্ডারটা আসলো দিয়ে আমি ভাবলাম হয়তো জিনিসটা ভালো আসবে না হয়তো যেই কালার অর্ডার দিয়েছি তার অন্য কালার চলে আসবে দিয়ে অর্ডারটা আসলো দিয়ে আমি দেখলাম দেখলাম কম দামের মধ্যে জিনিসটা ভালো হয়েছে খুবই ভালো হয়েছে ব্যাগটা যেইরকম রঙ অর্ডার দিয়েছিলাম ঠিক সেইরকমই রঙ আসছে যা যেরকম চেন চেনগুলো দেখেছিলাম সেরকমই চেনগুলো আসছে ব্যাগের চেনগুলোও খুব সুন্দর ব্যাগটা খুবই কালারটা যেরকম কালার অর্ডার দিয়েছিলাম সেরকম কালারটাই আসছে দিয়ে আমি হয়তো ভেবেছিলাম যেই কালার অর্ডার দিচ্ছি সেই কালার আসবে না চেনগুলো হয়তো ভালো আসবে না জিনিসটা কীরকম আসবে দিয়ে আমিও তাও দিয়েছিলাম কম টাকার মধ্যে কিন্তু এখন জিনিসটা দেখছি দোকানের থেকে দামটাও কম আবার জিনিসটা খুবই ভালো জিনিসটা যেরকম ভালো চেন ভালো ব্যাগটার কালার ভালো যেরকম ফোনে দেখে অর্ডার দিয়েছিলাম ঠিক সেরকমই আসছে কালারটাও সেম চেনগুলো ভালো টানা যাচ্ছে কোনো কিছু প্রবলেম হচ্ছে না ঠিক সুন্দর